ভারতীয় চলচ্চিত্র এবং সঙ্গীত সম্পর্কে আমি মনে করি এরা খুব উল্লেখযোগ্য বিষয় আমি অনেক সিনেমা দেখি এবং আমার প্রিয় অভিনেতা হচ্ছে শাহরুখ খান আমি শাহরুখ খানের অনেক সিনেমার গানগুলি খুব নানাভাবে উপভোগ করেছি আমার প্রিয় গায়ক হচ্ছে জিৎ কারণ আমার খুব গানগুলো খুব ভালো লাগে গানগুলো খুব রোমাঞ্চকর গান গানগুলো যখন গাই নায়ক নায়িকা যখন একসঙ্গে নাচ করে তখন সেই দৃশ্য দেখে আমার মনের মধ্যে খুব রোমাঞ্চ অনুভব হয়